হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ এইবারে বলুন ডেটটা যদি একটু বলতে পারেন ভালোই হয় দেখুন এবারে আমাদের তো হচ্ছে পার ডেতে যা বাস তো যায়ই এবারে পার ডে বাস ধরুন আমাদের খড়গপুর থেকে হচ্ছে আপনার মেচেদা পর্যন্ত বাস যাতায়াত করে এবারে আগে থেকে বললে কি বলুন তো তাহলে একটু বুক করা থাকলো আর কি মাত্র সাত আটজন বড়ো ওই ডেটে যদি যদি অন্য কোনো ভাড়া পড়ে তাদের সঙ্গে বলছেন কি আচ্ছা তাহলে তাহলে হচ্ছে দেখবো ওই ডেটে যদি অন্য কোনো কেউ ভাড়া করে নাহলে সাত আটজনের জন্য কি একটি বাস ঠিক হবে পার হেড দীঘা কতো আপনার পার হেড হয়তো তিনশো সাড়ে তিনশো পড়বে সাড়ে তিনশো করে পড়ে যাবে সাড়ে তিনশো করে ওটা মাথা পিছু জাস্ট ওটা ট্রাভেল এবারে খাওয়া দাওয়া আলাদা আছে এটা আপনি আচ্ছা এবারে ওখানে দু তিন দিন দাঁড়াবো তারপরে আপনি দু তিন দিন হলে দু দিন থাকবেন তারপরে আবার আসবেন তারপরে সেই রাতে ফিরবেন ঠিক আছে সেরকম দেখুন আর যদি আরও বন্ধু বান্ধব আপনার কেউ যায় বা ফ্যামিলির কেউ তাহলেও বলবেন যদি একটু মেম্বার বাড়ানো যায় আপনার গ্রুপের

আচ্ছা ঠিক আছে আর কতো কিছু পড়বে খাওয়া দাওয়া বাদে পরে সেইটা আপনি সব বলে দেবো আপনাকে একদম একদম আমাদের সুপার এক্সপ্রেস বাস পরিষ্কার অবশ্যই অবশ্যই বমি দেখুন এবারে যার বমি হবে তাকে সামনের সিটে বসিয়ে দেবেন কারণ তো বাস আমাদের একদম পরিষ্কার সুপার ফাস্ট বাস একদম একদম সুপার ফাস্ট বাস একবারে খড়গপুর টু গ্রাম কোনো অসুবিধা হবে না হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা হবে না হবে জানিয়ে দেবো তার আগে এক দিন আপনাকে আগে আমি কল করে বলে দেবো কতো কি করে পড়বে খাওয়া দাওয়া পার হেড আচ্ছা হ্যাঁ এক দিন সময় মতো করে কল করে নেবেন পারলে দু তিন দিন বাদেই আবার কল করে দেবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ